হ্যালো হ্যাঁ মা আমি একটু বাইরে আছি কেন না মা একটু একটা বন্ধুর সাথে আছি একটু ঘুরতে এসেছি মা আমার তো একটু যেতে লেট হবে দেরি হয়ে যাবে আমার মোটামোটি দু ঘণ্টা আমি আমি এক্ষুনি বার হয়েছি বন্ধুদের সাথে ধুর বাবা আমি এক্ষুনি বার হলাম একটা বন্ধু আছে আমার সাথে পরে বলব হ্যাঁ আমি জলদি করার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা বলছিলাম আমার কাছে তো বেশি টাকা নেই না আচ্ছা তাহলে তুমি আমায় ফোন পে করে দাও ঠিক আছে হ্যাঁ মোটামুটি আমি এক ঘণ্টার মধ্যে ঢুকে যাব হ্যাঁ আমি আসছি মোটামুটি এক ঘণ্টার মধ্যে ঢুকে যাচ্ছি আমি আর বলছিলাম সন্দেশটা কোনখান থেকে নিয়ে যাব আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কুড়িটা নিয়ে গেলেই তো হবে আচ্ছা ঠিক আছে মা আমি আসছি হ্যাঁ ঠিক আছে হুম